আমরা সাধারণত গ্রামে বাস করি এখানে গ্রামের জলের খুব প্রভাব দেখা যায়

চাষবাস হয় না ঠিকমতো জল পান ঠিকমতো জল পায় না ঠিকমতো জল খেতে পায় না কারণ অ্যাকচুয়ালি ব অ্যাকচুয়ালি বর্ষাকালে তো জল জল ঠিক আছে কিন্তু গরমকালের সময় জলটা হয় না কারণ আমাদের আমাদের গ্রামে কল বসানো আছে আচ্ছা শ্যালো বসানো আছে সেচ খাল সব ভরা আছে কিন্তু ধরো শ্যালোর জলে আমরা চাষ করতে পারি কলের জলে কলের জল আমরা খাই কিন্তু কলের কিন্তু সরকার থেকে যে একশো একশো ফুটের কলটা আছে না ওটা অনেক দূরে দূরে অনেক দূরে দূরে যার ফলে ওখান থেকে জল আনতে অতিরিক্ত কষ্ট হয় আর সরকার থেকে যে টাইম কলগুলো দিয়েছে সরকার থেকে যে টাইম কলগুলো দিয়েছে ওখানটায় মানে ওই জল তো আমরা খেতে পারি না শুধু জামা জামা কাপড় ধোয়া অথবা জামা কাপড় ধোয়া আরো প্রভৃতি কাজ ইত্যাদি ইত্যাদি কাজ টাইম কলের জল থেকে করতে পারে কিন্তু খেতে পারি না ওই যেটা বলছিলাম চাষবাস শ্যালো জলেও চাষ হয় ঠিক আছে কিন্তু গরমকালে আমরা কেমনভাবে চাষ করবো সেটা জানলে খুব ভালো হতো অবশ্যই কিন্তু পুকুর পুকুরের জল আমরা স্নান করি খেতেও পারি না এই সমস্যাগুলো আর কি মানে অনেক দূরে দূরে হাজার ফুটের কল সরকার বসিয়েছে কিন্তু ওখানে অনেক লাইন পড়ে যায় প্রচুর সেই জন্য